হ্যাঁ আমি বাইকে করে দু জায়গায় ঘুরতে গিয়েছিলাম যেটা হলো আমাদের ঝড়খালি গিয়েছিলাম আর ইকোপার্কে গিয়েছিলাম আমি আমার বাবার সঙ্গে আর যেটা ঘুরতে যেতে চাই আর গাড়িতে গিয়েছিলাম আর যেসব ঘুরতে যেতে চাই যেরকম আছে দার্জিলিং আছে জলপাইগুড়ি আছে কাশ্মীর আছে আমি এগুলোও ঘুরতে যেতে চাই কাশ্মীরে বরফ দেখারও আমার খুব ইচ্ছে আছে যে আমি কাশ্মীরে গিয়ে আমি বরফ দেখতে পাবো দার্জিলিং ও চা বাগানগুলো আমাদের এখানে বিখ্যাত দার্জিলিংয়ের চা আমার সেটা দেখতে যেতে খুব ইচ্ছা হয় মাঝে মাঝে আর বর্ধমানে আরও সুন্দর সুন্দর পাহাড় সুন্দর সুন্দর জায়গা যেগুলো আছে আমি সেগুলোয় ঘুরতে যেতে চাই আর যেগুলো ঘুরতে গিয়েছিলাম দীঘায় গিয়েছিলাম আমরা বকখালি গিয়েছিলাম এগুলি খুব সুন্দর জায়গা আমার খুব ভালো লেগেছে এগুলো ঘুরতে যেতে আর যদি বা কোনোদিন হয়ে ওঠে সেগুলো আমি ঘুরতে যাবো দার্জিলিং জলপাইগুড়ি কাশ্মীর আবার সুন্দর সুন্দর দেখতে যে তাজমহলগুলো আছে আমি তাজমহলেও যেতে চাই আমার খুব ভালো লাগে ঘুরতে আমার আব্বুর সাথে আমি যাবো ঘুরতে আমার এটাই আমার মনের ইচ্ছা যে আমি কোনো সুন্দর জায়গা দেখলে আমি সহ্য করে থাকতে পারি না আমি ঘুরতে যেতে চাই